এখন বর্তমানে সব কিছুই ই সেবা ই সেবার ফলে অনেক সুবিধা হয়েছে সামান্য একটা ফর্ম তুলতে অনেক দূরে যেতে হতো এবং লাইনে দাঁড়িয়ে তুলতে হতো তাতে অনেক অর্থ ব্যয় হতো এবং অনেক সময়ও ব্যয় হতো এখন সেই সবকিছুই করতে হয় না ঠান্ডা ঘরে বসে সেইগুলি করা যায় তাতে সময় ও অর্থ অনেক কম ব্যয় হয় ইমেল এই সব কিছু হয় এখন ইমেলেই সব কিছু সেই সামান্য ইমেলও এখন ই সেবার মধ্যে পড়ে তাই ই সেবা হল মানুষের অনেক সুবিধা হয়েছে তাই ই সেবা একটি ভালো অভিজ্ঞতা